বাইক চালানোর সময় সর্বদা নিজের কাছে গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে সেসবগুলির মধ্যে যেরকম আমি অবশ্যই যখন বাইক চালাই তখন মাথায় হেলমেট চোখে চশমা মুখে মাস্ক মাস্ক না দিলেও হেলমেটে কাজ চলে যায় সো হাতে গ্লাভস পায়ে গ্লাভস জুতো ফুল প্যান্ট ফুল শার্ট এসব পরা অবশ্যই প্রয়োজন কারণ বলা যায় না একটা দুর্ঘটনায় হয়তো এসবগুলো এই জিনিসগুলো হয়তো জান বাঁচাবে আর ভ্রমণের সময় নিজের কাগজপত্র সঙ্গে বলতে অবশ্যই বাইকের আর সি বাইকের যে সমস্ত পেপারস রয়েছে সেসব পেপারসগুলো ধোঁয়া চেক থেকে নিয়ে ইন্স্যুরেন্স সম্পূর্ণ কাগজ রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ জিনিস যেটা অবশ্যই রাখতে হবে সেটা হলো বাইকে চালানোর যেটা ড্রাইভারের লাইসেন্স সেই লাইসেন্সটা অবশ্যই রাখতে হবে কারণ এই কাগজ ছাড়া আমরা বাইক চালাতেই পারব না যখনই চালাতে যাব তখনই আমাদের পুলিশ ধরে নেবে পুলিশ ধরে নিলে চালান মেরে দেবে অনেক সময় পুলিশকে দেখে হয়তো আমরা ভয়ে পালিয়ে যাই সে পালাতে গিয়ে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যাবে সো লাইসেন্সটা এখন যেহেতু অনলাইনে টেকনোলজির যুগ সো লাইসেন্সটা অনলাইনে খুব সহজে ভালোভাবে পাওয়া যায় তো লাইসেন্সটা রাখা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন বাইকের কাগজপত্র ঠিকঠাক না থাকলেও যখন মাথায় হেলমেট পায়ে জুতো পকেটে লাইসেন্স থাকে তখন সাধারণত পুলিশেরা আর এই সব চেক করে না